হ্যাঁ আমি একদিন একটা মেলাতে বেড়াতে গিয়েছিলাম মেলাতে ঘুরতে ঘুরতে দেখলাম একটা দোকানে অনেকগুলো ইয়াররিং ঝুলছে সেইগুলোর মধ্যে আমি একটা ইয়াররিং কিনলাম তো ইয়াররিংটা খুব সুন্দর ছিল যে ইয়াররিংটা আমি অনেক মেলাতে খুঁজেও পাইনি ইয়াররিংটা এত সুন্দর এত দারুণ এত গ্লেজি ছিল যে ইয়াররিংটা পরলেই আমাকে সবাই জিজ্ঞাসা করত কোথা থেকে কিনেছিস কবে কিনেছিস আমাকে একটা এনে দিবি আমি অনেক খুঁজেছি কিন্তু আমি কোথাও পাই না ওই ইয়াররিংটা পরলে সবাই আমাকে বলে তোকে এই ইয়াররিংটা পরে খুব সুন্দর দেখাচ্ছে এই ইয়াররিংটা যেন তুই কোনো দিন হারিয়ে ফেলিস না আমি বলতাম যে না না কেন হারাব আমারও খুব মনের মতন পছন্দের ইয়াররিং এটা এটা পরলে আমার কানেও ব্যথা হয় না এটা পরলে আমার কানে কোনো রকম কোনো অসুবিধা হয় না অন্য অন্য কানের পরলে যেমন অসুবিধা হয় আমার এই ইয়াররিংটা আমার কোনো রকম কোনো প্রবলেম বা কোনো অসুবিধা কিছুই না আমার পরতে খুবই ভালো লাগে মনে হয় যেন সবসময় সারাক্ষণ পরে থাকি এত সুন্দর ইয়াররিংটা